আমার জায়গায় স্পট আমার জায়াগায় অনেক ঘোরাঘুরির জায়গা আছে ও পর্যটন উন্নয়নে সরকারের কাছে আমার সুপারিশ হবে বলতে এটাই বলা যায় যে আমাদের এখানে অনেক কাঁচা রাস্তা আছে কাঁচা রাস্তা বলতে মোরাম রাস্তা যেটা ঢালাই বা পাকা করে দিলে খুব সুবিধা হত এবং আমাদের এখানে অনেক কিছু পর্যটক স্থান আছে আমাদের এইখানে অনেক কিছু পর্যটক স্থান আছে অনেক পুরোনো মন্দির অনেক পুরোনো মসজিদ যেগুলো মনে হয় যে সরকার থেকে যদি কভারেজ করে যে ওখানে রক্ষণাবেক্ষণের যদি ব্যবস্থা করে তাহলে এই জিনিসগুলো পুরোনো জিনিসগুলো লুপ্ত পাবে না বা জিনিসগুলো খুব সুন্দরভাবে তুলে ধরা থাকবে পরবর্তীকালেও আজ থেকে আমি বলছি পঞ্চাশ বছর একশো বছর পরেও সেই জিনিসগুলো মানুষ দেখতে পাবে এটা মনে করি বা পাবলিক ট্যুরিজমরা আসবে সেখানে থাকতে পারবে দেখতে পাবে এখানে একটা পর্যটক স্থান খুব সুন্দরভাবে তৈরি হবে উন্নয়ন স্যানিটেশন সুবিধা খুব একটা খারাপ নেই খুবই ভালো কিন্তু কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো সরকারকে দেখা উচিৎ কিছু কিছু জায়গায় ময়লা আবর্জনা পড়ে থাকে যেগুলো খুব ক্ষতি করে পরিবেশের সেগুলো সরকার যদি একটু ভালোভাবে লক্ষ্য করে তাহলে খুব ভালো হয়